আমার এলাকায় স্পোর্টস সেক্টর প্রতিবন্ধী ক্রীড়াবিদদের খুব সহায়তা করে তাদের জন্য নানান সুযোগ সুবিধাও দেওয়া হয় যেমন বিনামূল্যে বিভিন্ন খেলায় প্রশিক্ষণ দেওয়া ভালো খেলোয়াড়দের আরও আগে বাড়বার সুযোগ করে দেওয়া এছাড়াও কর্তৃপক্ষ থেকে সমস্ত প্রতিবন্ধী ক্রীড়াবিদদের বিশেষ ভাতাও দেওয়া হয় কিছু আর্থিক সাহায্য করা হয় এছাড়া তাদের খেলাধুলা দ্বারা মন ভালো থাকে ও শারীরিক সুস্থতার জন্য খেলাধুলা তো অত্যন্ত জরুরি সব থেকে বড়ো জিনিস এসবের মাধ্যমে তাদের মনোবল বৃ্দ্ধি পায় এবং কিছু প্রতিবন্ধী প্রশিক্ষিত পেশাদার হিসাবেও কাজ করে